প্রযুক্তি পশ্চিমবঙ্গের শিক্ষাকে অনেক ভালোই সুবিধা করেছ্রে কারণ এখন যে অনলাইন নেট যে দুনিয়া হয়ে এসেছে প্রচুর পরিমাণে মানুষের সুবিধা হয়েছে বাড়িতে বসে বাচ্চারা অনলাইন ক্লাস করছে মানে টিচারদেরও সুবিধা হচ্ছে যে অনলাইনেই করে দেওয়া হয়ে গেল মানে এই কোরোনাতে মোহো মহামারীতে বাড়িতে অনলাইন ক্লাস করানো হয়েছে বাচ্চাদের নিয়ে খুবই মানে সুবিধা হয়েছে কোনো পড়াশোনা ক্ষেত্রে পরীক্ষাও নেওয়া হয়েছিলো অনলাইন ক্লাসে এমনভাবে আর মানে ইউটিউবার মানে ওইটাও খুবই ভালো মানে খুব সাহায্য করে মানে কোনো জিনিস আমার দরকার প্রোজেক্টের দরকার হলো মানে আমি কোনো কোয়েশ্চেন পাচ্ছি না অ্যান্সারের জন্যও আমার খুব ভালো একন ইউটিউবারটাও খুব ভালো ব্যস এই ভিত্তিটাই আমি বললাম